আমার ছোটোবেলার সবচেয়ে প্রিয় স্মৃতি হলো ও বন্ধুদের সাথে একসাথে স্কুলে যাওয়া এবং একসাথে বাড়ি ফেরা তাদের সাথে আড্ডা দেওয়া এবং তাদের সাথে খেলতে যাওয়া এই সমস্ত স্মৃতিগুলোই আমাকে বিশেষভাবে ভাবিয়ে তোলে এছাড়াও আরও অনেক ধরনের স্মৃতি আমার এখন মনে আছে যেমন বাড়ির সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়া একসাথে পিকনিক করা এছাড়াও মায়ের সাথে একসঙ্গে বসে গল্প করা একসঙ্গে বিভি অনেক স অনেকটা সময় কাটানো এই ধরনের স্মৃতিগুলো আমাকে বিশেষভাবে জাগিয়ে তোলে হয়তো সেই সমস্ত স্মৃতিগুলো কখনোই ফিরে পাওয়া সম্ভব নয় সে কখনও সেই সমস্ত স্মৃতিগুলো ভুলে যাওয়া সম্ভব নয় কিন্তু যখন এই সমস্ত স্মৃতিগুলো মাথাচাড়া দিয়ে ওঠে তখন ভাবতে গেলে এই সমস্ত স্মৃতিগুলো হয়তো কখনও ফিরে পাওয়া সম্ভব নয় কিন্তু তাও এই সমস্ত স্মৃতির কথা ভেবে চোখ দিকে জল চলে আসে কিন্তু কখনও এই ধরনের স্মৃতিগুলো ফিরে পাওয়া সম্ভব নয় আবার সেই ছোটোবেলার বন্ধুদেরকে ফিরে পাওয়া তাদের সাথে একসঙ্গে ঘুরতে যাওয়া একসঙ্গে ফুচকা খাওয়া একসঙ্গে খেলতে যাওয়া তাদের সাথে কাটানো বিশেষ বিশেষ মুহূর্ত আজও স্মরণীয় করে তোলে তাই সেই সমস্ত স্মৃতিগুলো হয়তো আবার কখনও ফিরে পাব সেই আশাও হয়তো করা যায় না কিন্তু মাঝে মাঝে মনে হয় সেই সমস্ত স্মৃতি যদি আবার ফিরে আসে তাহলে হয়তো সত্যিই জীবনটা অন্য রকম হতো কিন্তু আজও সেই সমস্ত স্মৃতিগুলো ফিরে পাওয়া সম্ভব নয় আর এখনও হয়তো বাড়িতে ফিরে সেই সমস্ত সময় দিয়ে মানুষগুলোকে সময় দেওয়া সম্ভব নয় কারণ এখন বাড়ি ফিরতেই সম অনেকটা সময় লেগে যায় মাঝে মাঝে বাড়ি আসা যাওয়া হয় কিন বাড়িতে সবার সাথে একসঙ্গে সময় কাটানো সম্ভব হয়ে ওঠে না